হ্যাঁ হ্যালো কে হ্যাঁ ইয়েস বলুন

হ্যাঁ হ্যাঁ আছে বলুন কী ধরনের স্যার রেট বলতে আপনাকে কতকগুলো লাগবে সেভাবেই রেট হবে আর কি আচ্ছা হুম হুম তো আমি ওই চিত্রে এক রাত হলে এক হাজার নেব তো এক হাজারই পড়বে আর কি দশটা হ্যাঁ হ্যাঁ আপনি আসুন আসুন হ্যাঁ সে একটু হবে আর কি কম বেশি হবে একটু আসুন আপনি দোকানেই আসুন তার পরে ইয়ে হয়ে যাবে আচ্ছা আচ্ছা হবে হবে তবে কখন আসবেন আপনি আজকে না কালকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে